গাড়ি একটু আসতে চালতে বলুন না সময়ে তো রাস্তাঘাট খারাপ এত জোরে গাড়ি যায় গাড়ি রাস্তাঘাটের কিছু বিপদ হোক যাই হোক গাড়ি একটু রাস্তা চালাতে বলো সে বুঝলাম কিন্তু এত স্পিডে গেলে বয়স্ক লোকরা গাড়িতে আছে তাদের প্রবলেম হবে এত ভিড়ের মধ্যে এত জোরে যায় আর টিকিট তো কেটেছি টিকিট তো আমার কাছে আছে দেখ দেখাব অ্যাঁ হ্যাঁ ও দ্যাখো টিকিট তা আম আপনি কী ভেবেছেন টিকিট কাটিনি একটু করে আসতে চালাতে বলুন ড্রাইভারদাকে একটু আসতে চালাতে বলো

আরে এত স্পিডে গাড়ি যায়

হুম ঠিক আছে ডা ড্রাইভারদাকে আসতে চালাতে বলো হুম হুম